আমার বাড়িতে একদিন লক্ষ্মীপুজো ছিল তো সেই অনুষ্ঠানের জন্য আমি দশ জন কুটুম জন কুটুম জন নিমন্তন্ন করেছি তারা আমার বাড়িতে এসেছে তারপর আমার শরীরটা খারাপ হয় আমি বললাম যে রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসো রেস্টুরেন্ট রেস্টুরেন্টে যেয়ে অর্ডার করলাম যে দু প্লে দশ প্লেট চাউমিন ও দশ প্লেট চিকেন কষা চাই এটা ছিল বিকেলের খাবার সেটা আসার পর সবাই খুব মজা করে সেটা খেয়ে নিল ও তারপর যখন সন্ধে হল পুজো টুজো হওয়ার পরে পুজো টুজো হওয়ার পরে রান্নাঘরে গেলাম গিয়ে দেখলাম যে গিয়ে দেখলাম খিচুড়ি হচ্ছে খিচুড়ি হওয়ার পরে সবাই আনন্দ করে সেটা হৈ হুল্লোড় আনন্দ করে সেটা খেয়ে নিলাম ও খাওয়ার পরেও অনেক মজা মজা ও আনন্দ করলাম তারপর যেই কুটুমগুলো ছিল সেগলা সেইগুলো বললো খুব সুন্দর হয়েছে